ছোটোবেলার একটা ঘটনা মনে পড়ছে সেটাই বলছি ছোটোবেলায় একবার আমার খুব প্যাঁচা দেখার শখ হয়েছিল আমার ঠাকুমা বলেছিল প্যাঁচা তো আর সকালে দেখা যাবে না রাতে দেখা যাবে আমি বলেছিলাম রাতেই দেখবো তো তখন আমি ক্লাস ফাইভে বা সিক্সে পড়ি হয়তো সারা রাত উঠোনে মাদুর পেতে শুয়েছিলাম যে প্যাঁচা দেখব ঠিক আছে প্যাঁচা দেখব প্যাঁচা দেখব সেই আমি খাওয়াদাওয়া করছি না ঘুমোতে যাচ্ছি না সেরকমই শুয়ে আছি উঠোনে যে প্যাঁচা দেখব আমার ঠাকুমা আমার জেঠু বাবা মা সবাই আমাকে বলছে যে প্যাঁচা ওরকম করে দেখা যায় না বাবা বলছে তোকে তোমাকে চিড়িয়াখানায় নিয়ে গিয়ে প্যাঁচা দেখাব সবাই সবার রকম প্রচেষ্টা করছিল কিন্তু ঐ যে আমার প্যাঁচা দেখার শখ কিছু তো করার নেই কিন্তু শেষ অবধি প্যাঁচা বা অন্য কিছু পাখি কোনোটাই আমি দেখতে পাইনি তো আমার রাতে পাখি দেখার অভিজ্ঞতাটা সেরকম ভালো নয়